এই ঝাড়গ্রাম জেলায় অর্থনীতি ও তুলনামূলক আগের থেকে আগে যে ভালোভাবে চাষ হতো না এখন মোটামুটি একটু চাষবাসও হয় আর শিল্প ওই হাতের কাজ এগুলো টুকটাক আছে ব্যবসাও ভালোই হচ্ছে ব্যবসার উন্নতি খুব ভালো হয়েছে ব্যবসার উন্নতি তো প্রচুর হয়েছে কিন্তু এর মাঝেও অনেক অনেক সমস্যা রয়ে গিয়েছে ধরুন ব্যবসা করতে গেলে যেই ঝাড়গ্রামের যে গ্রামীণ মানুষগুলো আছে তারা ধরুন সবজি ব্যবসা করবে সে সবজি ব্যবসার জন্য তাদেরকে যে একটা যাতায়াত করতে হয় ওটা ঠিকঠাক ব্যবস্থা নেই ওই জন্য একটু সমস্যা হয় যদি ওই সুযোগগুলো ভালো পেত তাহলে তারা আরও ভালো ব্যবসা করত রামেস্ব ঝাড়গ্রামে না রামেশ্বর মন্দির আছে ওই রামেশ্বর মন্দিরে প্রচুর ভিড় হয় রামেশ্বর মন্দির দেখার জন্য দূর দূরান্তের লোক আসে ঝিল্লি লেক আছে সেই লেক একটা হ্রদের মতন সেখানে শীতকালীন ফিস্টি পর্যন্ত হয় প্রচুর পিকনিক হয় সেখানে অনেকজন মানুষ এসে ওই ঝিল্লিতে ঝিল্লি লেকে ফিস্ট করে খাওয়া দাওয়া করে এগুলো তো আছে কেদর পাল এগোর টুরিস পার্ক আছে একটা পার্ক সেই পার্কে বিভিন্ন ফুল আছে বিভিন্ন ফলের গাছ আছে বিভিন্ন পশু পাখি আছে বিভিন্ন খেলনার জিনিস আছে বাচ্চাদের এটা খুব ভালো লাগে বড়দেরও ভালো লাগে এটা দেখার জন্য অনেক জায়গা থেকে ঝাড়গ্রামে কিন্তু এগুলো দেখার জন্য অনেক মানুষ আসে ঝাড়গ্রামে এই মন্দির আছে যেই মন্দিরটা রামেশ্বর মন্দির ওখানে অনেক মানুষ পুজো আজা দেয় ওখানে প্রসাদ নিয়ে বাড়ি যায় ওই দেবতাকে পুজো দেওয়ার জন্যই শুধুমাত্র কিছু মানুষ আসে কিছু ভক্ত আসে তারপর ওই লেকটা হচ্ছে শীতকালে ঝিল্লি লেকটা তো ধরার পর্যন্ত জায়গা থাকে না বসার পর্যন্ত টুরিস্ট ওই পঁচিশে ডিসেম্বর আর ওই পয়লা জানুয়ারি এত্ত এত্ত মানুষ আসে যে ধারণার বাইরে ওখানে পিকনিক করে খাওয়া দাওয়া করে আনন্দ উপভোগ করে তারপর তারা যায় প্রথমেই এগুলোর জন্য তো মানুষ আসেই ঝাড়গ্রামে এগুলোর উন্নতি অনেক হয়েছে আরও যদি ভালো করে আরো আরো আরো উন্নতি হতো তাহলে অনেক দূর দূরান্তের মানুষ এসেছে আরও আসত